আমার এলাকায় সারা বছর বিভিন্ন ধরনের ফসল হয় সেটা আবহাওয়ার ওপরেই নির্ভর করে যেমন গ্রীষ্মকালে এখানে সবজি চাষ হয় এছাড়াও বিভিন্ন রকমের ফলের চাষ হয় তরমুজটা আমাদের এখানে অতিরিক্ত চাষ হয় এছাড়াও যেমন আমাদের শীতকালে এখানে প্রধান ফসল হল আলু যেটা আলু থেকে অতিরিক্ত পরিমাণে আমাদের অর্থ উপার্জন করা হয় আলু চাষটাকে প্রধান হিসাবে সেটা বেছে নিয়েছে কারণ আলু চাষ আলুটা অতিরিক্ত পরিমাণে চাষ হয় এবং আলুটা বাইরের দেশে বিক্রি করার ফলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় যার ফলে আলু চাষটা প্রচুর পরিমাণে করা হয় সেটা আবহাওয়ার ওপর নির্ভর করে কারণ আবহাওয়া শীতকালে এই আলু চাষটা খুব ভালো পরিমাণে হয় এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এখন আমাদের বর্ষাকালে শুধুমাত্র ধান চাষই হয় ধান চাষ ছাড়া অন্য কোনো ফল বা সবজির চাষ হয় না বর্ষাকালে তরমুজ লাগালে তরমুজ কিন্তু পচে যায় যেই কারণে গ্রীষ্মকালীন এইরকম সময়েই কিন্তু তরমুজ চাষটা খুব ভালো পরিমাণে হয় এবং তরমুজ চাষের ওপর কিন্তু অনেক মানুষের সংসার চলে তাই আমাদের এলাকায় সারা বছর আবহাওয়ার ওপর নির্ভর করে বিভিন্ন রকম সবজির চাষ করা হয়